আমরা স্কুলে গেছিলাম দিয়ে আমরা দৌড়াচ্ছিলাম দশ পনেরো জন মিলি বান্ধবী দিয়ে তারপরে দৌড়াতে দৌড়াতে একটি বান্ধবী খুব দৌড়াতে দৌড়াতে পড়ে গেছিল দিয়েও বুকে ব্যথা সে কথা বলতে পারছিলো না মানে হেসেছিলো আর কি খুব খুব খারাপ লাগেছিলো তখন সেইটা একটা দুঃখজনক ঘটনা হয়েছিলো আমি কলেজে দৌড়াতে যেয়ে মানে পড়েছিলাম দিয়ে পায়ে আঘাত লেগেছিলো সেটা পায়ে খুব একটু রক্ত রক্ত বেরোচ্ছিলো সেটা একটু দুঃখজন দুঃখজনক এছাড়াও বড় দৌড়ে অংশগ্রহণ করে সেখানে অনেক অনেকজন দৌড়াও হ একটি ছেলে হঠাৎ করে সেখানেই পড়ে যায় অনেকে পায়ে পা দিয়ে চলে যায় তখন একটি দুঃখজনক ঘটনা